আমি ছোটো থেকে অনেক কষ্ট করে আমার ছেলেকে মানুষ করেছি কেন ওর বাবা তো বাড়িতে থাকতো না ওর বাবা বাইরে থাকতো তাই আমাকে একাই সামলে সুমলে ছেলেকে নিয়ে পড়াশুনা করাতে হত কিন্তু আমার ছেলে যে প্রচণ্ড দুরন্ত ছিলো এতও দুরন্ত কী করে যে শান্ত করবো সবাইকে বলতাম যে আমার ছেলে কিসে শান্ত হবে হ্যাঁ যেখানে বলবে আমি সেখানেই যাবো যাতে আমার ছেলে শান্ত হয় কিন্তু একদিন দেখা গেলো আমার চেলে যখন বছর দশেকের হল সে আপনি আপনি শান্ত হয়ে গেলো কিন্তু আমার ছেলের ব্রেন বুদ্ধি খুব ভালো ছিলো খুব পড়াশুনায় ভালো ছিলো সব দিনই কিন্তু ছেলেকে মানুষ করার জন্য কষ্ট তো আমাকে করতে হত ছেলে যখন পড়তো তখন আমি ছেলের পাশে বোস থাকতাম ছেলেকে বলতাম বাবা পড় যত রাত জেগে পড়বি পড় আমি কিন্তু বসে আছি ছেলে পড়তো ছেলে মাধ্যমিক দিলো উচ্চ মাধ্যমিক দিলো কলেজে পড়লো বি এডে ভর্তি হ্যাঁ এবং সবই করলো করার পরে আমার ছেলে ভালো পজিশনে একটা ভালো চাকরি পেলো এই জন্যেই আমি বলছি যে আমার ছেলে চাকরি পাওয়ার পর ছেলে আমার মা বলেও খুব ভালোবাসে আমার সংসারে সব গিছু দেখে ভালো কোম্পানিতে কাজ করছে বেতন পাচ্ছে বেশ ভালো সেই কারণেই দেখছি যে এরকম আমার ছেলে বলে গর্ব করছি যে এই রকম ছেলে কারও নেই আমার মতো ছেলে আমার ছেলে যেমন আমি কষ্ট করে মানুষ করেছি সেই জন্যেই তার ফল আমি পাচ্ছি ছেলে আমাকে খুব সন্মান করে আমিও গর্ববোধ করি আমি একটা আমার ছেলে হয়েছে আমার জীবনে জীবনটা সার্থক হয়েছে এবং গর্বিত যে আমার ছেলে ভালো কাজ করতে ভালো করে দাঁড়িইছে ভালো পড়াশুনা করেছে এবং আশেপাশে পাঁচ জনের সঙ্গেও মিলেমিশে রয়েছে এবং দেশের জন্যেও নানা রকম কাজ করছে সে